বিদ্যুৎ সম্পর্কে সচেতন হওয়ার কয়েকটি ব্যাখ্যা বিদ্যুৎকে আমরা যদি ভুলভাবে ব্যবহার করে থাকি তাহলে আমাদের বিপদ তো হবেই যখন কোনো বৈদ্যুতিক কাজ করা হয় তখন সর্বপ্রথম যে বৈদ্যুতিক লাইনের যে মেইন আছে সেটাকে ফেলা দরকার না হলে বিপদ হতে পারে বিদ্যুতের মেইন ফেলার পরেই তার পরে বৈদ্যুতিক যে সব যে সমস্ত যেমন ধরুন কারেন্টের বিদ্যুতের বৈদ্যুতিক বোর্ড বলো তার বলো সেগুলো লুজ আছে কি না সেগুলো আমাদের প্রথম দেখে নেওয়া দরকার নাহলে বিপদ হতে পারে আর বিদ্যুৎকে আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে নাহলে আমাদের বিপদ নিশ্চিত আর যে সমস্ত কারেন্টের কাজকর্মগুলো আছে মেইন ফেলার পরে সেগুলো আমাদের করতে হবে বৈদ্যুতিক বৈদ্যুতিক তারকে জোড়ার সময় দেখতে হবে সেখানে কোনো লুজ যেন তার যেন লুজ না থাকে আর তার যদি লুজ থাকে তাহলে বিপদ আর এই বিপদকে বাঁচাতে আমাদের এগুলোকে খেয়াল রাখতে হবে বোর্ডের যে সম বোর্ড বডি হচ্ছে কি না কারেন্টের বোর্ড বডি হচ্ছে কি না সেগুলো আমাদের টেস্টার দিয়ে চেক করে নিয়ে তার পরেই সেখানে হাত দিতে হবে সেগুলি কি ইয়ে কীভাবে এবং কীভাবে তা এড়ানো যায় এগুলো এড়াতে হলে আমাদের দেখতে হবে কোনো কিছু লুজ আছে কি না তার কোনো জায়গায় লুজ আছে কি না এবং সেখানে বডি হচ্ছে কি না সেগুলোকে আমাদের দেখতে হবে এগুলো এড়াতে হলে আর যে সমস্ত কারেন্টের বোর্ড কারেন্টের তারের যে প্লাগগুলো হয়ে থাকে দেখতে হবে সেই প্লাগগুলো ঠিক সঠিক আছে কি না এবং যে তারগুলো তার মধ্যে লাগানো হচ্ছে সেগুলি লুজ আছে কিনা অনেক সময় কী হয় অনেক পুরানো হয়ে যাওয়ায় সেগুলি লুজ হয়ে যায় তারের গোড়া সেইখানে হাত লেগে আমাদের বিপদ হতে পারে এবং ফোনের চার্জারের প্লাগ কিংবা লাইটের প্লাগ যখন বোর্ডের মধ্যে কারেন্টের বোর্ডের মধ্যে বৈদ্যুতিক বোর্ডের মধ্যে দেওয়া হয় তখন অনেক সময় অনেকের হাত চলে যেতে পারে তো সেগুলিকে আমাদের এড়িয়ে যেতে হবে আমাদের সচেতন হতে হবে এড়িয়ে যেতে হবে কিংবা সচেতন হওয়াটা খুবই দরকার সচেতন না হলে এগুলোকে এড়ানো যাবে না প্লাগ যখন কারেন্টের বোর্ডের মধ্যে দিতে হবে তখন হাতটাকে সাবধানে প্লাগের মধ্যে প্লাগটা ধরে হাত দিয়ে সাবধানে বোর্ডের মধ্যে দিতে হবে নাহলে তক্ষুনি বিপদ হতে পারে অনেক সময় কী হয় ঘরের যে কারেন্ট বৈদ্যুতিক তারগুলো দেওয়া থাকে সেখানে অনেক সময় লোহার যে গ্রিল গ্রিলগুলো হয়ে থাকে গ্রিলগুলো হওয়ার কারণে তার উপর দিয়ে যখন তারগুলো দেওয়া হয় অনেক সময় সেই জায়গাগুলো লুজ হয়ে যায় গিয়ে গ্রিল বডি হয়ে যেতে পারে তখনই যদি কেউ গ্রিলের গায়ে হাত দেয় তখন তারও বিপদ তো এইগুলো আমাদেরকে সচেতন দিয়ে সচে সচেতনভাবে দেখতে হবে সচেতনভাবে না দেখলে এগুলো বৈদ্যুতিক কাজকর্মগুলো করা যাবে না বৈদ্যুতিক কাজ কারেন্টের যে সর্বপ্রথম যে কারেন্টের মেইন হয়ে থাকে সেই মেইনটাকে অবশ্যই আমাদের ফেলে দিতে হবে কারণ কারেন্টের মেইন না ফেললে বৈদ্যুতিক বন্ধ হবে না আর বৈদ্যুতিক বিদ্যুৎ বন্ধ না হলে এই সমস্ত কাজকর্মগুলো কেউই করতে পারব না সেইখানে থাকতে হবে কারেন্টের মেইন রেখে নাহলে এই সমস্ত বিপদ অনেক সময় ঝড় হয় ঝড় হওয়ার কারণে বৈদ্যুতিক তার ছিঁড়ে যায় বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ার কারণে তাতে যদি বিদ্যুৎ থাকে সেই তার যদি ছিঁড়ে গিয়ে ঝড়ের কারণে গাছ পড়ে যদি সে তার ছিঁড়ে যায় গিয়ে সে তার যদি জলে পড়ে তখন সেই জলটা খুবই বিপজ্জনক হয়ে থাকে সেই জলে কারোর হাত কিংবা কারোর পা কিং যদি কিংবা কেউ পড়ে যায় তাহলে তার বিপদ নিশ্চিত আর সে বিপদ খুবই ভয়ঙ্কর সেই কারণে আমাদের এইগুলো খেয়াল রাখতে হবে বর্ষার সময়ে গাছের গায়ে অনেক কারেন্টের অনেক সময় কারেন্টের তার লেগে থাকে তো ভিজে গাছে আমাদের হাত দেওয়া উচিত নয় ভিজে গাছটা তখন কারেন্ট হয়ে থাকে আর কারেন্ট হওয়ার কারণে সেই গাছে হাত দিলে বিপদ এই বিপদ এড়াতে আমাদের সবসময় সচেতন থাকতে হবে আর বর্ষার সময়ে তো বিদ্যুৎ খুবই বিপজ্জনক আর এই বিপজ্জনক বিদ্যুতের কারণে মানুষের ক্ষতি হতে পারে আর বিদ্যুৎ সবারই দরকার সবারই দরকার বিদ্যুৎ কারণ বিদ্যুৎ না হলে আজকালকার দিনে চলে না এই আজকের সময় এসে বিদ্যুৎ খুবই একটা জনপ্রিয় জিনিস হয়ে উঠেছে তো এইগুলো এই বিপদগুলো এড়াতে আমাদের এগুলো খেয়াল রাখতে হবে এগুলো খেয়াল না রাখতে পারলে আমাদের এই বিপদগুলোর সম্মুখীন হতে হবে আর এই বিপদগুলো এড়াতেই আমাদের সবসময় সচেতনভাবে বিদ্যুতের কাজ করা উচিত